আমার নাম জয়দীপ মুখার্জি আমি বাঙালি এবং আমার মাতৃভাষা বাংলা বাংলা মাতৃভাষা হওয়ায় আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করি কারণ বাংলা ভাষা হলো পৃথিবীতে সৃষ্ট নানা ভাষার মধ্যে একটি প্রাচীনতম ভাষা যাকে বর্তমানে ইউনেস্কো হেরিটেজ থেকে প্রাধান্য দেওয়া হয়েছে বাংলা ভাষা প্রধানত এসেছে সংস্কৃত ও পালি ভাষার মধ্যে থেকে বাংলা ভাষার বিভিন্ন রূপ আছে যেমন মৈথালি রাজবংশী রাঢ় ঝাড়খণ্ডী উপভাষা এই সমস্ত আমাদের পশ্চিমবঙ্গে আঞ্চলিক বাংলা ভাষার মধ্যে পড়ে বাংলা ভাষার বিভি বিভিন্নরকম বাংলা ভাষায় সাহিত্যিক আমাদের দেশের কবিরা আমাদের রাজ্যের কবিরা নানানরকম ভাবে বাংলা ভাষায় প্রচুর পরিমাণে সাহিত্য সাহিত্যের বই নানান গল্পের বই নানান রকম চরিত্রের বাংলা বই বের করে গেছেন যা সাংস্কৃতিকভাবে আমাদের রাজ্যকে এগিয়ে রাখে এবং বাংলা ভাষা বিদেশেও প্রচুর পরিমাণে স্বীকৃত হয়েছে আমাদের বাংলা ভাষায় পরিচালিত বিভিন্নরকম সিনেমা বা বই যেগুলি বিদেশের মা বিশালভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাই আমি আমার বাংলা ভাষাকে খুবই ভালোবাসি